হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইখান থেকেই বলছি বলুন হ্যাঁ হ্যাঁ জয়ন্ত আপনি কে বলছেন

হ্যাঁ কেউ ভর্তি হবে না কি

খরচার দিক থেকে তেমন কিছু না অনেক অনেক মেয়ে তো নার্সিং করছে নয় ওই তোর ওইসব দিকে কোনও চাপ দেওয়া হয় না যেমনটা পারবেন সেরকমটা কাউকে চাপ নেই যে এই টাকা দিতে হবে এরকম নাহলে ভর্তি নেওয়া হবে না ওইসব চাপ দেওয়া হয় না কাউকে সবারই ভর্তি হওয়ার সুযোগ সুবিধা আছে সবাই নার্সিং করার সুযোগ সুবিধা পাবে কেন পাবে না তো আপনি এসে কথা বললে একটু ভালো হয় না

না এখানে তো অনেকেই পড়ে অনেকেই নার্সিং করছে সেটা না ভালো সবাই ভালো কেউ খারাপ বলতে পারে না আজ পর্যন্ত এই কলেজকে তিন বছরে ধরুন আশি হাজার টাকা না না হোস্টেল আছে হোস্টেলে থেকেই পড়াশোনা করতে পারবে হ্যাঁ হ্যাঁ না না খাওয়া দাওয়া দেওয়া হয় খাওয়া দাওয়া দেওয়া হয় সপ্তাহে সপ্তাহে একদিন খেলানো হয় আর ছুটি এবার দেখুন যেরকম যেরকমটা হবে তার উপরে কারো পনেরো হাজার কারো তিরিশ হাজার কারো পঁচিশ হাজার যার যেরকম এবার সবাই তো আর একই কোর্স করে না সবাই অন্যরকম অনেকে অনেক অনেক রকম কোর্স করে নার্সিং এ তো আর একটা কোর্স নেই

হ্যাঁ আমি তো সবদিনই থাকি হুম ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ